আমি গান খুব ভালোবাসি সব সময় আমাকে গান করতে খুব ভালো লাগে তাই রান্না করার সময় আমি গুনগুন করে গান করি যেমন একটা গান করে শোনাচ্ছি শুনুন সকলে

এইভাবে আমি সব সময় গান করেই চলি সব সময় বাসন মাজার সময় রান্না করার সময় কুটনো কাটার সময় আনাজ কাটার সময় বাটনা বাটার সময় সব সময় আমি এইভাবেই গান করতে থাকি গান আমাকে খুব ভালো লাগে আমার বাড়ির লোক বলে হ্যাঁ রে তুই কি গান ছাড়া আর কিছু জানিস না আমি বলি না আমি সব সময় গান করবো গান হচ্ছে আমার জীবন গান ছাড়া আমি বাঁচতে পারবো না কারণ গান ছাড়া আমার ভালো লাগে না যেমন আরন পুজো করার সময় সন্ধে দিয়ার সময় গান করি ঈশ্বরকে ডেকে

এইভাবে আমি গান করতেই থাকি গানটা করলে না মনটা খুব ভালো থাকে কারণ গান করলে মনটাতে অন্য বিভিন্ন নানা চিন্তা ভাবনাও আসে না কক্ষনো কোনো দিকে মানসিকটা খুব ভালো থাকে মানসিকতাটা তা মনের ভাব প্রকাশ করা যায় গানের মাধ্যমে সেটা সুন্দর লাগে গান না করলে মনে হয় যেন কত কী আছে বিস্বাদে চলে যাই গান তাই আমি সারা জীবন ভালবাসবো সকলেরই উচিত তাই গান শিশু ফুল এই তিনটা পৃথিবীর সেরা জিনিস সকলে ভালোবাসা দরকার গান ছাড়া পিথিবী শূন্য তাই এখন আমি নজরুলগীতি রবীন্দসঙ্গীত প্লাস আধুনিক গান সবই করতে থাকি যেটা ভালো লাগে সেটাই করি গান আমি মোটামটি গুনগুন সুরে আমার সারা দিন চলতেই থাকে